বর্তমান বিশ্ব খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সরকার তাদের দেশের মধ্যে থাকা জনগণদের বিভিন্নভাবে ব্যবোসা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি লাভ করতে চাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রকম রাজ্যের সরকার যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারাও বিভিন্ন রকম প্রকল্প তৈরির মাধ্যমে আমাদের এখানকার স্থানীয় মানুষের যে ছোটো ছোটো ব্যবসা সেগুলোকে প্রমোট করছে এবং সেগুলির দ্বারা একটা ভালো অর্থনৈতিক ভিত্তি স্থাপনের চেষ্টা করছে প্রতিটা দেশ দেশ দেশের সরকার এরকমভাবে তার দেশের জনগণ অর্থাৎ নাগরিকদের এরকমভাবে অর্থনৈতিকভায় ভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য প্রয়াসী থাকে তাই পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো অর্থবর্ষে ছোটো ছোটো ব্যবসায়ীদের সমর্থন করে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য একটা মোটা অংকের টাকা বিনিয়োগের প্রস্তাব করেছে এই টাকার পরিমাণ আট দশমিক দুই বিলিয়ন যেটা অনেকটা পরিমাণ টাকা যেটা কিনা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে ছোটো ছোটো ব্যবসা যারা করেন তাদেরও খুবই উপকার হবে এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অগ্রগতি বহুল অংশে প্রভাবিত হবে